আমি একজন শিল্পী হয়ে সহজভাবে বাচ্চাদের আঁকানোর সাহায্য করি আমি আঁক আঁকাতে বাচ্চাদেরকে আমার বাচ্চারাও খুব সুন্দর আঁকে আর আমিও বাচ্চাদেরকে হাতে ধরে আঁকাই খুব পছন্দ করি আমি আঁকতে ভীষণ ভালোবাসি বাচ্চাদেরও আমি আঁকাই আমার আঁকার স্কু একটা ঘর বানিয়েছি বাচ্চারাও আসে এ আঁকে এবং ছেলেরাও ছেলেরাও একটু বড় বড় তারাও সব আঁকে এই করে বাচ্চাগুলো ছোট তারাও একটু ওই হাতে ধরে শেখাচ্ছি ওরাও একটু ভালো করে আঁক শিখেছে আমি নিজেও আমি অনেক কিছু আঁকি এঁকে আমি এঁকে সব সব জায়গায় পাঠাই আমি এঁকে টাকাও রোজগার করি একটু এবং অনেক কিছু প্রাইজও পেয়েছি আবার আঁকার জন্যে আমি বাইরেও যাই এবং একটু আমার নিজেরও রোজগার হয় আমার খুব ভালো লাগে আমি নিজেও আমি সহজভাবেই একটু ছবি আঁকাই বাচ্চারা তাতেও সহজভাবেই শিখে গিয়েছে এখন আমার অনেক বাচ্চা হয়েছে তখন ছিল কুড়ি পঁচিশটা এখন